আমার কাছে যে মোবাইল ফোনটি রয়েছে তো এটা দিয়ে আমি আমার যাবতীয় পড়াশুনোর কাজ বিভিন্ন স্যাররা যে নোটস পাঠান সেইগুলো পড়তে পারি তাছাড়াও আমার পরিচিতদের সাথে আমি কথা বলতে পারি আর অনেক কিছু সম্বন্ধে জানতে পারি গুগুলের সাহায্যে তো এইগুলোর জন্য আমার ফোনটা খুবই প্রয়োজনীয় এবং খুবই ব্যবহার্য একটা জিনিস